আমরা যখন মাছ ধরতে যাই তখন আমরা বিভিন্ন ধরণের সরঞ্জাম ব্যবহার করি কি সরঞ্জাম সরঞ্জামটা হচ্ছে প্লাস্টিকের কৌটোগুলো যেগুলো উপরে জলের উপর ভাসে সেই কৌটো দেওয়া হয় বর্তমানে ওইগুলো এসছে এবং মাছ ধরার পদ্ধতিও অনেকসময় চেঞ্জ হয়েছে আগেকার দিনের সঙ্গে বর্তমানে যে নতুন পদ্ধতিতে এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা মাছ ধরতে গেলে এগুলোকে আমরা ব্যবহার করছি নতুনভাবে যেগুলো সেগুলো হচ্ছে যে আধুনিকভাবে একে ছোটো ছোটো জাল দিয়ে ঘিরে ঘিরে মাছ ধরা হয় আগেকার দিনের মাছ ধরাটা ছিল সম একসঙ্গে অনেকগুলো জালকে রেডি করে দিয়ে জাল টেনে মাছ ধরা হত এখন কিন্তু কালের গতির সঙ্গে এগুলো পরিবর্তন হয়েছে ছোটো ছোটো আকারে পুকুরকে ঘিরে বা অন্যভাবে দিয়ে আমরা মাছ ধরি আর মাছ ধরার আগের যে নিয়ম ছিল পুরনো পদ্ধতি এগুলো তখন সবাই মিলে একসঙ্গে নেমে আমরা যেমন মাছ ধরেছি পুকুরে জাঁট থাকত একটা করে সেই জাঁটকে ছাড়ানো তার একটা কৌশল থাকত তার শলার ভেলা নিয়ে গিয়ে মাঝখানে যেতে হত এবং সেখানে গিয়ে শলার ভেলা ছেড়ে দিয়ে জালটিকে উপরদিকে পাড় করে দিয়ে জাঁটের ওপর পাড় করে দিয়ে জালটি যাতে সোজাভাবে মাছ বেশি পরে তার ব্যবস্থা করে দিয়ে আসতে হত এটা পুরোনো দিনের পদ্ধতি এভাবেই আমরা মাছ ধরা করি বা জানি